আমার পরিবারে আমি এবং আমার স্বামী আমার ছেলে তিনজন আমার ছেলেকে আমরা পড়াশোনা করাতে চাই এখন পড়ছে ক্লাস সিক্সে কেলা আরও অনেক দূর পড়াতে চাই এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই আমরা যেমন পড়াশুনা বেশি দূর করতে পারি নি কারণ আমাদের ফ্যামিলির দিক থেকে অসুবিধা ছিলো তাই করতে পারি নি এখন আমারা আমার ছেলেকে আমি পড়াতে চাই আমরা আমি এবং আমার স্বামী সব সময় চেষ্টা করবো ওকে সাহায্য করার এবং বেশি দূর পড়াশুনা করানোর জন্য আমার ইচ্ছে আছে আমার ছেলেকে ডাক্তার করানোর ডাক্তার করানোর তাতে যত খরচা লাগে আমি আমার আমি এবং আমার স্বামী আমরা চেষ্টা করবো যেন ওকে সাহায্য করতে পারি এবং ডাক্তার বানাতে পারি